আমাদের দেশের সবচেয়ে পুরানো ভাষার নাম প্রাচীন প্রাকৃত কালক্রমে এর অবহিত হয় আধুনিক প্রাকৃত রূপে আধুনিক প্রাকৃত ভাষার থেকে শাখা প্রশাখা গড়ে উঠে গৌরী প্রাকৃত মাগধী প্রাকৃত ইত্যাদি নামে আরও এক আরও কয়েকটি প্রাকৃত ভাষা জন্ম হয় কালের বিবর্তনে প্রাকৃত ভাষার আরও পরিবর্তন হয়ে নাম হয় অপভ্রংশ এই অপভ্রংশ থেকে জন্ম লাভ করে আসামের অহমিয়া ভাষা উড়িষ্যার উড়িয়া ভাষা ভারতের হিন্দি ভাষা এবং অঞ্চলে বাংলা ভাষা মনে হয় প্রাচীনকালে কোনও ভাষার সংস্কার করেই সংস্কৃত নাম রাখা হয়েছে কেননা যার সংস্কার করা হয় সেটাই সংস্কৃত ইতিহাস সাক্ষ্য দেয় প্রাচীন প্রাকৃত বা আধুনিক প্রাকৃত জনগণের মুখের ভাষা কিন্তু সংস্কৃত ভাষা কখনও জনগণের মুখের ভাষা ছিলো না এখনও জনগণের মুখের ভাষা নয় এটা হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাষা ব্রাহ্মণ ভট্টাচার্য ছাড়াও এ ভাষায় পণ্ডিত হওয়ার কারোর অধিকার ছিলো না